বর্ধমানের কিছু শিক্ষিত মানুষ তারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত কিছু মানুষ চাষবাসের সঙ্গে যুক্ত তারা চাষবাস করে ফল শাকসবজি উৎপাদন করে কিছু মানুষ বেশিরভাগ ছেলেমেয়েরা টেক্সটাইল উৎপাদন করে অনেক অনেকে সেলাইয়ের কাজের সঙ্গে যুক্ত অনেক ছেলেমেয়েরা শিক্ষিত ছেলেমেয়েরা বেকার হয়ে আছে তাই জন্য তারা টিউশনি পড়িয়ে নিজেদের হাত খরচা চালায় হাত খরচা চালায় অনেকে অনেক ছেলেমেয়েরা বাকি ছেলেমেয়েদের কম্পিউটার শেখায় অনেক ছেলেমেয়েরা স্কুলে পড়ায় অনেকে মুদিখানার দোকানে কাজ করে অনেক ছেলেমেয়েরা মুদিখানার দোকানে কাজ করে ওষুধের দোকানে কাজ করে এ ছাড়াও বর্ধমানের অলিতে গলিতে প্রচুর তেলেভাজার দোকান দেখা যায় যেখানে অনেক ছেলেরা ছেলেমেয়েরা সেই কাজের সঙ্গে যুক্ত